হ্যাঁ আপনি কি পুরুলিয়ার আর্টিসান আচ্ছা আপনারা কী কী কাজ করেন আচ্ছা আপনাদের ওগুলো নিজে বানান নিজে তৈরি করেন নিজের হাতে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় আচ্ছা বাঁশগুলো কি নিজেদের বাড়ির নাকি কিনে আনতে হয় একটা ঝুড়ি বানানোর জন্য যে বাঁশের খরচ হয় সেটা বিক্রি করে কতটা লাভ হয় মানে বাঁশটা কিনতে তো টাকা খরচ টাকা ইনভেস্ট করতে হয় সেটা আবার বিক্রি যখন করেন তখন কতটা লাভ হয় আচ্ছা শুধু কি গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করেন নাকি গ্রামীণ যে হাটগুলো হয় হাটগুলোতে বিক্রি করা হয় নাকি যে কোনো বিয়ে বাড়িতে বা কারোর যদি সামাজিক কোনো কাজে লাগে সেগুলোতে কেউ যদি অর্ডার করে সেইরকমভাবেও কি কাজ করা হয় আচ্ছা আচ্ছা এই কাজগুলোর ওপরে কি আপনাদের জীবিকা নির্বাহ করেন নাকি এই কাজগুলো ছাড়াও আরও অন্য কিছু কাজও করা হয় এখনকার দিনে তো অনেকেই এই কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে বা কাজগুলো কর করতে চাইছে না কাজগুলোতে অনীহা প্রকাশ করছে এ ক্ষেত্রে আপনার কী মনে হয় যে এই কাজটাকে ধরে রাখার জন্য কী কী কা করণীয় বা কী করা যেতে পারে আচ্ছা শুধু কি আপনারা কাজের জিনিসই তৈরি করেন নাকি কোনো শৌখিন দ্রব্য যেগুলো সাজিয়ে রাখানো রাখা যেতে পারে বা শৌখিন যেগুলো মানে সুন্দর দেখানোর জন্য রাখতে পারা হয় এরকম জিনিসও তৈরি করেন কি আচ্ছা